আমার অনেক প্রিয় গল্পের বই আছে তবে তার মধ্যে সবথেকে প্রিয় হচ্ছে হাস্য রসিক গোপাল ভাঁড় এবং গোপালের বুদ্ধি গোপাল ভাঁড়ের মজার মজার গল্প আমি অনেক ছোটো থেকেই পড়েছি এবং শুনেছি এমনকি টিভিতেও দেখছি গোপাল ভাঁড়ের গল্প আমি খুব দেখি আমার গোপাল ভাঁড়ের গল্প এবং তার বুদ্ধি পড়ি ও উপস্থিত বুদ্ধি আমার খুবই ভালো লাগে এবং আমার বাচ্চা সেই গল্পগুলি শুনতে ও দেখতেও খুব ভালোবাসে এখন তার জন্য আমাকে বই বই কিনতে হয় এবং টিভিতে দেখতে হয় এবং বইগুলো থাকলে তাকে পড়ে পড়ে শোনাতে হয় এবং আমার বাচ্চা সেটি শুনে খুব আনন্দ হয় এবং খুশি পায় খুশি হয় তাই জন্য আমি বহুবার এই বইগুলো পড়েছি এবং আমার বাচ্চাকে সেটা শুনিয়েছি